আমার বাড়ির পাশে লম্বা মতো একটি ছোট্ট জায়গা আছে তাতে সামনের দিকটা আমি সবজি লাগিয়েছি এবং পিছন দিকটায় আমি কিছু ফলের বাগান লাগিয়েছি আমি রোজ বিকালে সেটার পরিচর্যা করি এবং জলও দিই সকালে উঠেও জল দিই কিন্তু বিকেলের দিকে যখন বাগানে থাকি এতো মশা কামড়ায় পুরো চতুর্দিক ফুলিয়ে দেয় পরে যখন বাড়িতে ফিরি বলে মা ছেলে বলে মা তুমি কোথায় ছিলে বাবা বয়স তো হয়েছে একটু বাগানে গিয়েছিলাম গাছগুলো দেখতে যেমন প্রত্যেকদিন যাই কিন্তু প্রচুর মশা খায় পোকামাকড়ও মাঝেমাঝে কামড়ে দেয় কীটপতঙ্গ তো গাছে রয়েইছে দুএকটা তা সেগুলো গায়েও উঠে যায় মাঝে মাঝে মাঝে মাঝে এক একটা শুঁয়াপোকাও গায়ে উঠে যায় এর ফলে বাগানে মশা পোকামাকড় কীটপতঙ্গ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে